আমি পুরুলিয়া কোটশিলা থেকে বলছি আজ আবহাওয়া তো প্রচুর খারাপ ভারী বর্ষণ এই আবহাওয়ায় আপনি কি একটি বিরিয়ানির অর্ডার পৌঁছে দিতে পারবেন